আমাদের এখানকার রাজ্যের যে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার যে সমস্ত সমস্যা আজ আমাদের এই রাজ্যে খুব বিশেষভাবে দেখা দিয়েছে সেই সমস্ত সমস্যা আমাদের এখানকার নেতা মন্ত্রীরা খুব বিশেষভাবেই মোকাবিলা করে চলেছে যেমন ধরুন আমাদের এখানকার স্বাস্থ্য ব্যবস্থাতে যে সমস্ত চিকিৎসার জন্য খরচা হয়ে থাকে সে সমস্ত খরচা যাতে কম হয় তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের সমস্ত জেলার জন্য ও স্বাস্থ্যসাথী কার্ড কিংবা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে নগদবিহীন চিকিৎসা কারখানা রয়েছে বা চিকিৎসালয় রয়েছে সেই সমস্ত জায়গাতেও বিভিন্ন ধরনের সিস্টেম চালু করেছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার আগেকার দিনে হয়তো আমাদের এই স্কিম গুলো চালু থাকেনি বা আমাদের স্বাস্থ্যসাথী কার্ডগুলো আগেকার দিনে তেমন একটা চালু থাকেনি কিন্তু এই কিছু বছর হয়েছে সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার আমদের এই স্বাস্থ্যসেবার আর সমস্যাকে যে বা পয়সার জন্য ওই যে সমস্ত মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না তাদের উন্নতি করার জন্য ও তারা আমাদের দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়ম চালু করে দিয়েছেন যেমন সে সমস্ত দরিদ্র মানুষের জন্য আমাদের মন্ত্রী বা নেতা আমাদের পশ্চিমবঙ্গে নগদবিহীন চিকিৎসালয় খুলে দিয়েছেন আবার যাতে কম পয়সাতে তারা চিকিৎসা করাতে পারে বা বিভিন্ন ধরনের আরও বিনা পয়সাতে চিকিৎসা করাতে পারে তার জন্য স্বাস্থ্যসাথী কার্ডও তারা ব্যবস্থা করে দিয়েছেন আর তাছাড়া বিভিন্ন ধরনের বিমা প্রকল্পও চালু করেছেন যাতে এই বিমা প্রকল্পগুলো দেখিয়ে মানুষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায় আগেকার দিনে মানুষ পয়সার অভাবে এই চিকিৎসা করাতে পারত না বা তাদের রোগ জ্বালাগুলোও ও তারা ঠিকমতো করে ডাক্তার দেখাতেই পারত না কিন্তু এখনকার মানুষ এই সমস্ত ও সুযোগ সুবিধা পাওয়ার পর থেকে তারা বিভিন্ন ধরনের সমস্যার আর সম্মুখীন থেকে সুস্থ হয়েছে এবং তারা এই সমস্তও ও স্বাস্থ্যসেবার ব্যয়ের সমস্যা থেকে এ খুব বড়ভাবে মোকাবিলাও করে চলেছে এবং আমাদের খুব উপকৃত হয়েছে